আমাদের ভাষা বাংলা আমাদের মাতৃভাষা বাংলা আমরা এই মাতৃভাষা বাংলা নিয়ে খুবই গর্বিত কারণ বাংলা ভাষা কবি ইতিহাসেও নাম ডাক ইতিহাসেও আছে

খুবই নামডাক ইতিহাসেও এবং বাংলা ভাষা যেমন আমাদের এখানে ভাষাতে আমাদের এই ভারতে অন্যান্য ভাষাও এসেছিল তেমনি অন্যান্য ভাষা এসেছিল তেমনি বাংলা ভাষা তার সাথে খুবই জড়িত সাংস্কৃতিক ভাষা এবং অন্যান্য ভাষার সাথে জড়িত হয়েছিল কিন্তু সবচেয়ে ভালো ভাষা হল বাংলা এবং আমাদের এই আমাদের মাতৃভাষা নিয়ে আমরা খুবই গর্বিত এবং ইতিহাসেও চারিদিকেও ভালোই নাম বাংলা মাতৃভাষা নিয়ে এবং এই বাংলা মাতৃভাষা যাদের যাদেরই মাতৃভাষা বাংলা তাদের খুবই তারাও খুবই গর্বিত এই মাতৃভাষা নিয়ে কারণ বাংলা ভাষাটা ইতিহাসেও চারিদিকে নাম আছে এবং অন্যান্য ভাষার থেকে খুবই খুবই উন্নত খুবই উন্নত অন্যান্য ভাষার থেকেও এই উন্নত বলেই সবাই মাতৃভাষা নিয়ে খুবই গর্বিত